আচ্ছা আমি সৌভিক বলছিলাম আমি আপনাদের ওলা ক্যাব বুক করেছিলাম বানপুরে সকাল দশটার দিকে রামমাণ্ডি আসত আমি সকাল দশটা ওনাদেরকে আগের থেকে জানিয়ে দিয়েছিলাম কিন্তু উনি এখনও পৌঁছান নি আর এখন অনেক সময় হয়ে গেছে আমারও লেট হচ্ছে আমি অনেক বার ফোন করার চেষ্টা করলাম ড্রাইভারকে কিন্তু উনি তুললেন না তো আমাকে বাধ্য হয়ে আপনাকে ফোন করতে হলো এবার আমি কি করব বুঝতে পারছি না আপনি যদি পারেন আমাকে একটু ড্রাইভারের খবরটা নিয়ে দিন